আমাদের পাশাপাশি যে স্থানীয় স্কুলগুলো আছে সেগুলোতে তো উন্নতি অবশ্যই চাই আর সেখানে উন্নতি বলতে এখানে যে টয়লেটগুলো থাকে সেগুলো থাকে অপরিষ্কার সেই অপরিষ্কার যাতে না থাকে সেই কারণে পরিষ্কার করার জন্য কোনো সুইপারের ব্যবস্থা করতে হবে সরকারকে আর তাছাড়া শিক্ষক যাতে আসতে পারে কারণ কি গ্রামের দিকে যাতায়াত ব্যবস্থা খারাপ থাকার জন্য শিক্ষক শিক্ষিকারা আসতে চাইছে না আর যাতে সেই শিক্ষক শিক্ষিকারা আসতে পারে তার জন্য সুব্যবস্থা করতে প্রয়োজন হলে গাড়ির ব্যবস্থা করুক কারণ যেমন ছাত্র ছাত্রীদেরকে আনতে গেলেও যেমন গাড়ির একটা ব্যবস্থা করতে হবে কারণ ছাত্রছাত্রী তা না হলে যাতায়াত করবে কীভাবে ভিতরে যদি স্কুল হয়ে থাকে এবং গ্রামের দিকে স্কুল তা সেই কারণে একটা যাতায়াত ব্যবস্থার খুবই প্রয়োজন হয় তাই ছাত্রছাত্রী এবং শিক্ষকদের আসার জন্য একটা সুব্যবস্থার প্রয়োজন যাতায়াতের আর পাঠক্রমটা যেন ঠিকঠাকভাবে করতে পারে তার জন্য বইয়ের প্রয়োজন হয় চক ডাস্টার ব্ল্যাকবোর্ড এগুলোর খুব প্রয়োজন হয় সেই কারণে ছাত্রছাত্রীদেরকে এবং বোঝানোর জন্য ব্ল্যাকবোর্ডের খুবই প্রয়োজন হয় কারণ মুখে বললে যেটা বুঝতে পারে না সেটা ব্ল্যাকবোর্ডে যদি লিখে বোঝানো যায় তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে ছাত্রছাত্রীরা সেই কারণে শিক্ষকদেরকে সেইভাবে উন্নত হতে হবে আর উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে যে স্কুলের উন্নতি এবং কক্ষগুলো কক্ষগুলো যে ছোট ছোট আর বেঞ্চের অভাব বেঞ্চ না থাকার জন্য ছাত্রছাত্রীরা নিচে বসে মানে গ্রীষ্মকালের দিনে ধুলোবালি থাকে সেখানে হচ্ছে যে শরীরের অসুস্থতা হয় আর বেঞ্চে বসলে সেটা ধুলো লাগে না আর শীতকালের দিনে নিচে যদি বসে থাকে তাহলে সেটাতে ঠান্ডা লাগে সেই কারণে খুব অস্বস্তি হয় তাই আমরা কী করি যে হচ্ছে যে বেঞ্চের ব্যবস্থা করি যাতে এই স্কুলগুলোতে মানে টয়লেট পরিষ্কার হয় তার জন্য সুইপার রাখতে হবে শিক্ষক বা ছাত্রছাত্রীরা যাতে আসতে পারে তার জন্য যাতায়াত ব্যবস্থা উন্নত করতে হবে আর মানে পাঠক্রম যাতে ভালো হয় সেই জন্য আমাদের পাঠের ব্যবস্থা করতে হবে মানে বই খাতা এই সবের ব্যবস্থা করতে হবে আর বেঞ্চ বেঞ্চগুলো খুব সুন্দরভাবে তৈরি করে স্কুলে রাখতে হবে আর ব্ল্যাকবোর্ড চক ডাস্টার এসবের তো প্রয়োজন আছেই সেগুলো একদম নিয়ে আসতে হবে এবং সরকারকে অনুমোদন করতে হবে যে যাতে আমাদেরকে এগুলো দেওয়া হয় এইভাবেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আমাদেরকে এই স্থানীয় স্কুলগুলোর উন্নতি করতে হবে